হ্যাঁ শখ বলতে আমার দৌড়ানো একটা পেশা ঠিক আছে অনুপ্রণিত করেছেন বলে আমার একটা শখ ছোটো থেকে ইচ্ছা যে আমি শরীর সব সময় ফিটনেস রাখব বা আর কি শরীর তো সব সময় ফিট রাখা অবশ্যই সব আসার দরকার তো আমি মোটামুটি মাধ্যমিক তখন মোটামুটি ষোলো সতেরো বছর বয়স তখন থেকে আমি দৌড়াচ্ছি এবং শরীরটাকে খুব ফিটনেস বানিয়েছি তার কারণ হচ্ছে যে আমার ইচ্ছা ছিল যে আমি আর কি চাকরি করবো বা আর্মিতে বা ডাব্লিউ বি পি বা কোনো আর কি ডিফেন্সের এরকম আর কি যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়নি হয়নি সেটা আমার ইচ্ছা ছিল কিন্তু হয়নি আমি এখন ফটোগ্রাফার হয়ে গেছে একটু আগেই বললাম আপনাদেরকে তো আমি রানিং তখন করেছিলাম খুব ভালো রানিংও করতাম তো আমি এখন প্রাইজ বলতে আমি অনেক ধরনেরই প্রাইজ পেয়েছিলাম স্কুলে যখন আমি থ্রিতে পড়তাম তখন একটি থালা পেয়েছিলাম তো থালাটা পেয়েছিলাম বলতে তখন আমি রানে খুব ভালো ছিলাম না তখন সবাই হুড়মুড়ে পড়ে গিয়েছিলো আর আমি রানিংয়ে ফার্স্ট হয়ে গিয়েছিলাম তো তাও আমি পাস হয়ে গিয়েছিলাম তো দৌড়ানোর প্রাইজ এগুলো আমি প্রাইজ আরও অনেক কিছু পেয়েছিলাম পেন তারপরে ঘটি বাটি এগুলো আর কি যেগুলো পাই শারীরিক শক্তিগুলি বলতে আপনি যদি দৌড়ান হ্যাঁ মানে আমার এখনও যে এনার্জি আছে আমি দৌড়াতে পারবো না তাই কোনো নয় আমার যে আগেকার যে আবেগ এখনও আছে কিন্তু আমি এখনও নিয়মিতভাবে দৌড়োতে পারবো কারণ আমার সব জানা আছে আর কি তো এই কারণেই সবই জানা আছে কীভাবে কী দৌড়াতে হয় কীভাবে কী স্টেপ দিতে হয় এগুলো আর কি মোটামুটি আমার সব জানা আছে তো এগুলো আর কি শারীরিক শক্তি আমাদের শারীরিক শক্তি অবশ্যই ভালো বা বেড়েছে